কিছু স্থানীয় সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলি যেগুলি পশ্চিম বর্ধমান জেলার গুরুত্বপূর্ণ যেমন গাছ কাটা বন্ধ করা রাস্তাঘাট পরিষ্কার রাখা পুকুরগুলি পরিষ্কার রাখা এই উদ্যোগগুলি যে সব সাফল্যের মুখোমুখি হয়েছে সেগুলি হল গাছ কাটা বন্ধ হয়েছে এইভাবে প্রাকৃতিক সম্ভব না সম্পদ ও বাস্তুতন্ত্রকে প্রভাবিত করেছে আমি আমার এলাকার পরিবেশগত উদ্যোগ ও সংরক্ষণের মাধ্যমে পরিবেশের যত্ন নিই